আমার প্রিয় লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমার একজন প্রিয় লেখক কারণ তিনি আমাদের দেশ যখন পরাধীন ছিল ইংরেজদের অধীনে ছিল এবং দেশের নানা মানুষ যখন ইংরেজদের বিভিন্ন অত্যাচারে অত্যাচারিত হয়েছিল তাদের নানান দুঃখ কষ্ট যে দুঃখ বেদনা যেগুলো ছিল কষ্টকর যে ঘটনাগুলো ছিল সেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার লেখার মাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি মুখে না বলতে পারলে সেগুলো কবিতার মাধ্যমে বিভিন্ন বই লেখার মাধ্যমে সেগুলিকে প্রকাশ করতেন সেগুলোর মাধ্যমে তিনি সবাইকেই বলতেন এই ভারতবর্ষের কাহিনি ভারতবর্ষে যে নানান মানুষের উপর যে কী ধরনের অত্যাচার হচ্ছে সেগুলোকে তিনি তুলে ধরেছিলেন শুধু তাই নয় এগুলোই ছিল তার ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা মন্ত্র এবং তাঁর এই যে ভালো একটা কাজ সেটা আমার খুব ভালো লাগে তিনি এভাবেই ভারতবাসীর পাশে দাঁড়িয়েছিলেন এবং ভারতবাসীর এই দুঃখগুলোকে সবার সামনে তুলে ধরেছেন তার সেটি আমরা তার লেখাগুলো পড়াগুলো পড়ে আমরা বুঝতে পারি শুধু এই নয় তিনি সেই সম্পর্কে অনেক কিছু বইও লিখেছেন তার কয়েকটি বই হলো চোখের বালি তার জীবনের সম্পর্কে ছোটো গল্প আছে এগুলো তার লেখা এবং তার লেখা পড়ে আমরা বুঝতে পারি যে সেই সময় ইংরেজরা ভারতের মানে ভারতবাসীর উপর কতটা অত্যাচার করত সেগুলো আমরা এখন তার লেখা পড়ে বুঝতে পারি তার এই যে ভারতবাসীর পাশে দাঁড়ানো এটা সত্যিই আমার খুব ভালো লেগেছে